হ্যাঁ বলছি ম্যাম বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমাদের এখন তো ওই দশ গ্রাম ষাট হাজার টাকা চলছে বাইশ ক্যারেট সোনা আর নতুন নতুন নানান ধরনের নকশা আছে কত গ্রাম বানাতে চান যদি একটু বলেন না না আপনি আগে আসুন তারপর আমরা আপনাকে সমস্তটা বুঝিয়ে বলবো ওই আপনি ধরুন ছয় থেকে সাত হাজার টাকা হ্যাঁ ম্যাম একদম অবশ্যই পারবো আপনি আগে আসুন কি ধরনের আপনি কানের চান হ্যাঁ টপস তারপরে ঝুমকো চাঁদপাশা সব ধরনেরই আছে বিভিন্ন ডিজাইন আছে হ্যাঁ বালার মধ্যে ওই শাঁখাপলা বাঁধানো আছে তারপর সোনার চূড় হবে আরও বিভিন্ন ডিজাইন পাবেন ওইগুলো ওই এখন সোনার যা রেট চলছে বাজারে সেই দরেই চলবে হ্যাঁ আপনার হাতের একটু মাপটা যদি বলেন হ্যাঁ বাইশ ঠিক আছে রেডিমেড যদি থাকবে যদি যদি না থাকে তাও আমি আপনার হাতের মাপের বানিয়ে দেবো আপনি যদি একটু প্লিজ আমাদের দোকানে এসে আপনার হাতের সাইজটা আর আপনার পছন্দের নকশাটা যদি দিয়ে যান হ্যাঁ আপনি আসুন না আগে কালই আসুন আপনি এখানে সব ধরনের গয়নাই পাওয়া যাবে চেনও পাবেন এখন ভালো ভালো লেটেস্ট কিছু চেনও এসছে ওইগুলো আপনি আমি আপনাকে দেখাতে পারি ওই দশ গ্রাম ষাট হাজার বাইশ ক্যারেট সোনা হ্যাঁ আপনি কাল আসুন আমি আপনাকে আমাদের সমস্ত সংগ্রহ দেখাবো হ্যাঁ আপনিও